গ্রামীণ এলাকার শিক্ষা ব্যবস্থায় এবং যে শহরের শিক্ষা ব্যবস্থার মধ্যে অনেক পার্থক্য আছে শহরের শিক্ষা ব্যবস্থা এক এবং গ্রামীণ এলাকায় শিক্ষা ব্যবস্থা আর এক এবং গ্রামের লোকেদের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে মানে শিক্ষা সম্পর্কে তেমন কোনো ধারণা নেই কিছু কিছু লোকের ধারণা আছে এবং খুব কম লোকেরই শিক্ষা সম্পর্কে ধারণা বিশেষ কিছু উপলব্ধি সেগুলো তাদের আছে এবং বেশিরভাগ লোকের নেই শিক্ষা সম্পর্কে কিছু বোঝে না এবং গ্রামে শিক্ষার আলো পৌঁছাবার জন্য তাদেরকে শিক্ষা সম্পর্কে কিছু বলতে হবে শিক্ষায় শিক্ষিত হলে পরে কিছু উন্নতি করা যাবে এবং নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবে নিজে প্রতিষ্ঠিত হতে পারবে শুধু এই নয় নিজে অনেকটা পথ চলতে পারবে যেগুলো গ্রামীণ এলাকায় অনেক মানুষ আছে মানে তারা শিক্ষিত নয় তাদের অনেক কিছু সমস্যা হয় বাইরে গেলে অনেক কিছু সমস্যা হয় যার কারণে যে এখন যে বাচ্চাগুলো আছে ভবিষ্যতে তাদের সেই সমস্যার সম্মুখীন যাতে না হতে হয় এজন্য তাদেরকে শিক্ষা সম্পর্কে তাদেরকে সচেতন করতে হবে এবং এখন স্কুলে পড়ার জন্য এইট পর্যন্ত বই ফ্রিতে দেওয়া হয় তাছাড়া মিড ডে মিল দেওয়া হয় এমনকি তাদের পোশাক সেগুলোও ফ্রিতে দেওয়া হয় তাদের চাহিদাগুলো এখন পূরণ করা হচ্ছে শুধু এই নয় মেয়েদের আঠারো বছর হয়ে গেলে তাদেরকে কন্যাশ্রী দেওয়া হচ্ছে বিয়ের জন্য রূপশ্রী দেওয়া হচ্ছে এ সব সুবিধা এখন দেওয়া হচ্ছে শুধু এই নয় তাদের শিক্ষার জন্য ভালো রেজাল্ট করলে তাদেরকে স্কলারশিপ দেওয়া হচ্ছে এগুলো দেওয়া হচ্ছে এজন্য ধীরে ধীরে গ্রামীণ এলাকায় শিক্ষা ব্যবস্থারও উন্নতি করা প্রয়োজন